ঝাড়গ্রামে প্রধান ফসল হচ্ছে ধান ধান থেকে চাল হয় ধান চাল ডাল এগুলো তো হয়ই আখ হয় এখানে আর ধানগুলো ঝাড়গ্রাম শহরে ধান হয় প্রথমে বর্ষার ধানটা মোটামুটি খুব ভালোই হয় ধরানোর ধানটা অত ভালো হয় না কিন্তু ওই ধানটা চাষ করার জন্য প্রথমে ধানের বীজ ফেলতে হয় তারপর সেটাকে রোপণ করে তারপর কাটার দো করে কাটা এখন তো মেশিন বেরিয়ে গিয়েছে সহজ আধুনিক যুগের যন্ত্রপাতি এত স্ যে ভালো যে মেশিন বেরিয়ে গিয়েছে সেই মেশিনে কাটা ঝাড়া করতে হয় সেটা যাদের পয়সা আছে তাদের পক্ষে অনেকটা ভালো হয় কিন্তু ঝাড়গ্রামের বাসিন্দারা তো সবাই বড়লোক না গরিব এলাকাও আছে প্রচুর সেই গরিব মানুষেরা প্রথমে ওই ধানটাকে কেটে নিয়ে এসে বাড়িতে খামারে তোলা হয় তারপর সেটাকে ঝাড়াঝাড়ি করে তারপর সেটা সেদ্ধ করতে হয় যখন যাদের একটু পয়সা আছে তারা চলে যায় মিলে মিলে ভেপার দিয়ে সিদ্ধ শুকনো করে একদম চাল নিয়ে চলে আসে কিন্তু বাড়িতে ওটাকে উনুনের সাহায্যে সেদ্ধ শুকনো করতে হয় তারপর ওটা কলে গিয়ে কুটোতে হয় মেশিন নিতে হ মেশিনে ওটাকে চাল বের করতে হয় তারপর খাওয়া হয় আর আলু আলুও একটা খুব শীতকালীন সবজি আলু ছাড়া কোনো তারকারিই চলে না কোনো তরকারিতে আলু ছাড়া রান্না হয়েছে বলে জানা নেই আলু স লাগাতে হয় আলু সেই সময় আলুরতে একটা ভীষণ কাজ আলু কাটা আলু লাগানো আলু তারপর তাকে কুড়া এই সব করে আলু একটা প্রচুর হয় আর শাকসবজি শীতকালীন ধরুন শাকসবজি তো প্রচুর ফুলকপি বাঁধাকপি ওলকপি মুলো শাক পালং শাক পেঁয়াজ বেগুন শিম বরবটি এই হলো প্রচুর পরিমাণে লাগানো হয় সেগুলোও যায় রান্না করে খাওয়া হয় প্রতিটি প্রায় প্রতিটি মানুষই এইগুলো একটু একটু বাড়ির ছোট্ট ছোট্ট জায়গা হলেও লাগিয়ে রাখে কারণ শীতকালীনটা অন্তত নিজেদের বাড়ির সবজি খাবে আর তিলও লাগানো হয় আলুটা তোলার পরে তিল বীজ রোপণ করা হয় তিল লাগানো ত্ কিন্তু তেলটা তিলটা থেকে তেল বার করতে গেলে প্রচুর সমস্যা রান্নার জন্য তিলে প্রচুর কাজ করতে হয় কাজ করে অস্থির তাও তিল যদি ভালো হয় কারণ তিল বর্ষা এসে যায় তিল যখন ওঠে গোটাটা ওগুলো নিয়েই রান্নাবান্না হয় তিল এমনিতেও খাওয়া যায়